আমার জীবনের সবচেয়ে দামি জিনিস হল মা মাকে যদি এক লাইনে বর্ণনা করা হয় তা সম্ভব নয় কারণ মা শুধুমাত্র জন্মদাতা হিসেবে আমাদের কাছে স্বীকৃতি পায় না মায়ের অবদান আমাদের সার্বিক বা নৈতিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে মাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা শুধু দিক সার্বিক বা বিন্যাস দিক থেকে নয় আমাদের নৈতিকতার দিক থেকেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে কোনটা ঠিক কোনটা ভুল কী করা উচিত কী করা অনুচিত সবকিছু মিলিয়ে আমাদের জ্ঞান উপলব্ধ হয় মায়ের কাছে প্রাথমিক স্তরের যদি জ্ঞানগুলো আমরা দেখি শুধুমাত্র মায়ের কাছ থেকেই সেগুলো প্রাপ্ত